আমার সম্প্রদায়ের বাইরের ঠিক না তবে আমি আমাদের দেশে যখন ঘুরতে গেছিলাম সেই মুহূর্তের আমার কিছু কথা আমার এখন মনে পড়ছে কুসংস্কারের কথা যেমন সেটি একটি গ্রাম ছিল যেহেতু সেই হেতু সেখানে নানান মানুষের একটা মতামত অন্য রকম যে ওখানে নিয়ে এ দেখেছিলাম একজনকে সাপে কামড়েছিল সেই সাপে কামড়ানোতে তারা তখন ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে হসপিটালে না নিয়ে গিয়ে কোনও ডাক্তারের পরামর্শ না নিয়ে তারা ওখানে কোন ওঝার কাছে যেখানে সাপের বিষ তোলানো হয় সেইসব জায়গায় নিয়ে গেছিল এবং এখনও পর্যন্ত এই সময় আমরা যে দাঁড়িয়ে রয়েছি এই সময়ে দাঁড়িয়েও আমরা যে ওনারা এই রকমভাবে এইসবে বিশ্বাসী এসব তান্ত্রিক দিয়ে ওরা সাপের বিষ তাড়াতে গেছিল কিন্তু তাতে কিছুই লাভ হয়নি কারণ সেই মানুষটি তারপরেই মারা গেছিলেন যখন তাকে লাস্ট পর্যায়ে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন সেখানে বলা হয় যে অনেকক্ষণ আগে হয় তো কিছুক্ষণ আগে এলে হয়তো তাকে বাঁচানো যেত কিন্তু সেটা আর করা যায়নি তাই এগুলো আমার কাছে কুসংস্কারই আর এগুলো সেখানে আমরা হয়তো কিছু বলেও কিছু করতে পারতাম না কারণ সেইসব জায়গার মানুষদের এই রকমই মানসিকতা হয়ে রয়েছে এখনও পর্যন্ত তারা এসবে বিশ্বাসী তাই এই কুসংস্কারের সম্মুখীন আমায় হতে হয়েছিল